হ্যাঁ বলছি যে আমি হাওড়া থানা থেকে সিভিক ভলেন্টিয়ার অমলেন্দু কথা বলছিলাম বলছি আপনাদের এই যে রুটটা রয়েছে মানে ওই যে আপনার মন্দিরতলা থেকে হাওড়া স্টেশনের কাছ পর্যন্ত এই রুটটায় কিছু দিন আগে আমাদের কাছে রিপোর্ট এসছে যে এই রুটটায় একটু মানে কিছু টোটোওয়ালা তারা রীতিমতো একটু রাফভাবে গাড়ি চালাচ্ছে এবং মানে মানুষ সেটার প্রতিবাদ করতে গেলে সেটাকে নিয়ে তারা একটু এ করতে চাইছে যে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হ্যাঁ এটাও একটা ব্যাপার বুসতে পাচ্ছি কিন্তু তবুও আর কি ওই আপনাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা তো একটা ব্যবস্থা আমরা যাতে করা যায় সেরকম একটা কিছু আলোচনা সেটা আমরা চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই করবো হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা আমার একটা থানা থেকে ফোন আসছে অ্যাঁ অ্যাঁ অবশ্যই আমরা আসবো কথাটা মাথায় রাখলাম হুম